স্কুলে অনেকগুলি বিষয় শেখানো হয় যেমন বাংলা ইংলিশ আরবি সংস্কৃত শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরেজি অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কম্পিউটার আরো অনেক কিছু স্কুলে আমাদের বে অনেকগুলি সাবজেক্ট পড়ানো হয় প্রত্যেকটি শিক্ষক এবং প্রত্যেকটি শিক্ষিকা এক একটি সাবজেক্টের উপরে সুশিক্ষিত কারণ বাংলা ক্লাসের বাংলার ক্লাস যখন মে কোনো ম্যাম বা কোনো স্যার নেন তখন তিনি শুধু বাংলাই নেন আবার যখন ইংলিশ ক্লাস করান তখন কোনো একটা স্যার বা ম্যাম শুধু ইংলিশ ক্লাসই করান যিনি যে সাবজেক্টে পারদর্শী তাকে দিয়ে সেই সাবজেক্টটা বা সেই বিষয়টা পড়ানো হয় তাই প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্যার বা ম্যাডাম বা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আলাদা আলাদাভাবে চিহ্নিত করা হয় বাংলা ক্লাসের জন্য বাংলা স্যার বা ম্যাম ইংলিশের জন্য আছে ইংলিশ স্যার বা ম্যাম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক এবং শিক্ষিকা থাকে এবং তেনারা খুবই ভালো ও যত্ন সহকারে প্রত্যেকটা স্টুডেন্টকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে